খোলা জলে সাঁতার কাটার সময় নিরাপদ থাকার উপায়গুলি হলো সেই জলে কোনো রকম গবাদি পশুর স্নান করানো হয় কি না সেটা দেখে রাখা যেহেতু গবাদি পশুদের থেকে অনেক রকম রোগ আমাদের শরীরে আসতে পারে এছাড়াও খোলা জলাশয়ে সাঁতার কাটার সময় দেখতে হবে কোনো এক আমরা একা যেন সাঁতার না কাটি কোনো একজন বড়োর সাথে থাকা খুবই দরকার এবং জরুরি এবং খোলা জলাশয়ে সেই জলের গভীরতা কতটা এছাড়াও অন্যান্য জলাশয়ে সাঁতারের সময় বড়ো বড়ো বাঁধা আসতে পারে যেরকম পিচ্ছিল শিলা এছাড়াও শৈবাল শক্তিশালী প্রবাহ যেটিতে আমরা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও যেহেতু খোলা জলাশয় সেখানে সাপ থাকারও ভয় ওনেক সময় থাকে এছাড়াও জলাশয়ে সাঁতার কাটার সময় এটুকুও নজরে রাখতে হবে যেন আমরা সাঁতার কাটতে কাটতে বেশি দূরে না চলে যাই